হ্যালো হ্যালো হ্যাঁ আপনি আপনার কাছে অনেক জুয়েলারি দোকান তো আপনার আমি এই রুনু পোরিয়া আপনি আমাকে চিনবেন না আমি আপনার দোকানের নাম শুনেছি আর কি ফেসবুক থেকে নম্বরটা পেলাম

হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো নমস্কার হ্যাঁ আপনার দোকানে না কি অনেক জুয়েলারি অর্ডার দেওয়া যায় হ্যাঁ আমি এই ছোটোর উপরে দুটো কানের বানাতে চাই খুব ছোটো ছোটো ওটা মোটামুটি দু গ্রামের মধ্যে হলেই হবে ওটা বানিয়ে দিতে পারবেন ছোট্টো একদম আচ্ছা তাহলে অসুবিধা নেই ওটা একটু বানানার ইচ্ছা আছে আর বানানার ইচ্ছা আছে এখন যে ইয়েগুলো হয়েছে না মানতাশা মানতাশাটা কেমন পড়বে এক হাতে একটা হাতে ধরুন একটা মানতাশা বানাতে সেটাই তো মানতাশাটা বানাতে চাইছি আপনি মোটামুটি কত লাগবে মানতাশাটা একটা মানতাশা দেড় লাখ দু লাখের মধ্যে হবে না আরও বেশি চাই হুম ওই অনেকেই পরে না ওটা দেখে খুব ভালো লাগে ওই অর্ডারটা ভাবছিলাম দেব এবার টাকাতে যদি কুলোয় তাহলে তো দেবই অর্ডারটা নাহলে ওই ছোটো ছোটো কানের দুটো অবশ্যই দেব ওটা আর একটা হচ্ছে ওই পলা বাঁধানো এখন ওই ব্রেসলেট পলা হয়েছে না ওটাও খুব ইচ্ছে যাচ্ছে ওটার মোটামুটি পনেরো কুড়ি হাজারের মধ্যে কি হবে দিদি বলুন তো হুম আর এখন তো মনে হচ্ছে একটু ছাড় টাড় আছে না সব খদ্দারের ক্ষেত্রেই করা হয় না ওটা অন্য অন্য খদ্দারের আলাদা আলাদা করা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো বটেই কিন্তু একটু যে কী হচ্ছে আপনার অফার আছে ওটা জানার ছিল আর আপনাকে কি আগে অ্যাডভান্স করতে হবে না পরে যখন নেব জিনিসটা তখন করতে হবে সেটা তো খুব ভালোই হয় তাহলে তো অনেকেই আপনার দোকানের ওই জন্যই বলেছিলো যে এই পূর্ব মেদিনীপুরে স্টেশনের পাশাপাশি দেখ একটা নতুন দোকান হয়েছে না ওই পিকু সেনের দোকান ওই দিদি কিন্তু খুব ভালো অনেকের মুখেই শুনেছিলাম আপনার সথে কথা বলে খুব ভালোই লাগলো আপনি খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে